হ্যাঁ আমি আমাদের এলাকায় একটি ট্র্যাভেল এজেন্সি হিসেবে জানি যেটির নাম হল সোনাগাছি ট্র্যাভেল এজেন্সি এখানে অন্য বা দূরদূরান্তে ভ্রমণ করতে নিয়ে যাওয়া হয় বা ট্র্যাভেলিং ট্র্যাভেল করতে নিয়ে যাওয়া হয় এখানে আমি যেহেতু যাইনি কোনোদিন তবুও আমাদের প্রতিবেশীরা গিয়েছিল তাদের মুখে শুনেছিলাম যে এখান থেকে ভালোরকম ট্র্যাভেল বা বাসের ব্যবস্থা করা হয় যাতে যারা ট্র্যাভেল বা হচ্ছে ভ্রমণ করতে যাবে তাদের কোনো অসুবিধা না হয় এর ফলে আমারও ইচ্ছা হয় কোনোদিনও এই ট্র্যাভেল এজেন্সি থেকে বেড়াতে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য তার ফলে আমার মা বাবাকে আমি অনেকবারই বলেছিলাম যে আমি এই ট্র্যাভেল এজেন্সি থেকে আমি বেড়াতে বা ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় বা এইভাবেই আমি আমার বাবাকে বা মাকেও বলেছিলাম বারবার কিন্তু আমার মা বাবা একবার দুবার বলেছিল যে যাবি বা একটু পরে একটু বড়ো হলে যাবি যেহেতু আমি বড়ো হয়ে গেছি এখন তার ফলে আমি যখনও বা যখন খুশি বা কিছুদিন আগেই আমার কাছে কিছু অফারও এসেছিল ওখান থেকে যেটা আমাকে সুন্দরবন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলেছিল তার ফলে আমি সেটা হ্যাঁ করে দিয়েছি বা আমি সহজেই আমি কিছুদিনের মধ্যেই সুন্দরবন ঘুরতে যাব